আমার গাছের ভালো স্বাস্থের জন্য আমি পরামর্শ নেবো সারের দোকানে আর বিষের দোকানে কারণ ওরাই ভালো বলতে পারবে আমার গাছ যদি ছোটোই থাকে লাগানো থেকে বাড়ছে না তখন আমি ওই সার দোকানে গিয়ে দাদাকে বলবো আমার কিন্তু গাছটা বাড়ছে না সেই ছোটোই আচে তখন ওই দাদা আমাকে বলবে তুমি গোড়াতে ইউরিয়া পটাশ ফসফরাস এই হয়তো সারগুলো দিলে ভালো হয় একটু দিয়ে দেখো তো কেমন হয় তোমার গাছের স্বাস্থ্যটা আবার হয়তো দেখবো আমি পরবর্তীকালে দু চার দিন পর দেখবো যে গাছের পাতাটা খাচ্চে কোনো পোকাতে তখন কিন্তু আমাকে বিষ স্প্রে করতেই হবে নাহলে কিন্তু ওই পোকা মারা যাবে না তখন আমি বিষের দোকানে গিয়ে বলবো যে আমার গাছের পাতা খেয়ে নিচ্ছে তার জন্য আমি কী করবো তখন বিষ দোকানদার বলবে এই ওষুদটা দিচ্ছি এ ওষুদটা দিয়ে যাও তোমার দোকান আমার দোকান থেকে নিয়ে তোমার ভালোই হবে মনে হচ্চে গাছের স্বাস্থ্যটা আমি কিন্তু ওই সার আর ওষুদ দুইই নিয়ে আসবো আমি ওইটা প্রথম দিন ওষুধটা স্প্রে করে দেবো তারপরে মাটিটা একটু কুপিয়ে আমি সেই মাটির গোড়ায় প্রথমে জল দেবো তারপর সার দেবো এইভাবে আমার গাছটাকে ভাববো যে বাঁচিয়ে রাখতে হবে স্বাস্থ্যটা ভালো করতে হবে যাতে মোটাসোটাও হয় আবার লম্বা দিকেও ওটে কারণ গাছটা স্বাস্থ্যটা ভালো থাকলে তবে তো আমাদেরকে ফল দেবে যদি না গাছের স্বাস্ত্য ভালো থাকে তাহলে কিন্তু আমাদেরকে ফল দিতে পারবে না তাহলে তো আমাকে গাছটাকে সে বাচ্চা ছেলের মতো যত্ন করে করে বড়ো করতে হবে আমার দায়িত্ব আমার গাছের ভালো স্বাস্থ্য রাখার সেটা আমাকে ওই পরামর্শদাতাদের কাছ থেকেই পরামর্শ নিতে হবে হয় বিষের দোকান নয় সারের দোকান নয় যার কাছে বীজ কিনেছিলাম তার কাছকেও যেতে হতে পারে যে আপনার বীজটা কিন্তু ঠিক মতো ছিলো না তাই আমার গাছটা কিন্তু তার স্বাস্থ্যটা ভালো নেই হয়তো ওই বীজটা রুগ্ন বীজ থেকেই রাখা হয়েছিলো রুগ্ন ফল থেকে এভাবে আমাদের ওদের কাছ থেকে পরামর্শ নিতে হবে